গতকাল রাতে আমি আপনাদের যে ক্যাবটি বুক করেছিলাম তার ড্রাইভার খুব ভালো ছিল কেননা রাত্রে সাধারণত এতো ভালো ড্রাইভার পাওয়া যায় না আমি খুব সুরক্ষিতভাবে কিন্তু আমার গন্তব্যে পৌঁছোতে পেরেছি পরবর্তীতে এরকম যদি সমস্যায় পড়ি তাহলে আমি আপনাদেরই ক্যাব বুক করবো আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের ড্রাইভারকে কেন কি উনি এতো ভালোভাবে গাড়িটা চালিয়ে নিয়ে এসেছেন এই শীতের দিনে এতো রাতে এই সময়ে এরকম ড্রাইভার পাওয়া খুবই মুশকিল আমি যে আপনাদের কাছে এই সাহায্যটা পেয়েছি তার জন্য খুবই কৃতজ্ঞ ধন্যবাদ জানাতে চাই আপনাদের কাছে এতো রাতে আপনারা যে আমাকে এই সাহায্যটা করেছেন সেটা সচরাচর পাওয়া যায় না আপনাদের ড্রাইভারও ভীষণ ভালো ছিল ভালোভাবে গাড়িটা চালিয়েছে এবং আমি খুব সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছেছি